হ্যাঁ কে হ্যাঁ বলো তোমার টেট পরীক্ষা না তা কেমন কী পড়ছ বাড়িতে কেমন প্রিপারেশন নিলে ও আর চ্যাপ্টার শেষ হয়েছে এমন করলে কী করে হবে আমি এক সপ্তাহর পর যাব আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশুনো করো রাজ্যে সরকারি চাকরির অবস্থা খুব খারাপ পড়াশুনো ভালো করে করতে হবে নইলে চাকরি হবে না আচ্ছা ঠিক আছে রাখছি